আমাদের ভারতে চাকরির অবস্থা খুবই খারাপ কেননা অনেক ছেলে লেখাপড়া শিখে চাকরি পায় না তারপর কেউ কেউ লেখাপড়া ভালো জানেই না তারা ঘুষ দিয়ে পেয়ে যাচ্ছে যারা চাকরি পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না অথচ কিছু মানুষের আছে যে সুপারিশের জোরে বা টাকার জোরে তারা চাকরি পেয়ে যাচ্ছে অতএব যারা ভালো ছেলে তারা লেখাপড়া করে ঘরে বসে আছে তাদের বাপ মায়েদের অবস্থা খুব খারাপ তাতে করে তারা টাকা পয়সা দিতে না পারার জন্যে ভালো যারা চাকরি পাওয়ার যোগ্য ছেলে তারা চাকরি পাচ্ছে না অথচ যে যারা শিক্ষিত ফ্যামিলি আছে তাদের ছেলে লেখাপড়া কম জানে অথচ তারা সুপারিশের জোরে তারা আবার চাকরি পেয়ে যাচ্ছে বা তাতে করে এই শিক্ষিত ছেলেরা বেকার হয়ে যাওয়ার ফলে সেই ছেলেরা এখন কোনো ফটোগ্রাফি কোনো একটা সেন্টার এইসব খুলে জীবন যাপন চালায়